আমি প্রথম আমার মায়ের কাছ থেকেই রান্না করা শিখেছি প্রথমে গ্যাসের মধ্যে ভাতের হাঁড়ি চাপিয়ে চাল ধুয়ে দিয়ে জল দিয়ে হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে চাল ধুয়ে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তারপরে ডাল বসিয়েছিলাম প্রেসার কুকারে ডালও সেদ্ধ হয়েছে নুন দিয়ে জল দিয়ে ডাল বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে কড়াই নামিয়ে তারপরে আমি ও সেটার মধ্যে নানারকম আলু ভাজা করেছি মাছ করেছি বিভিন্ন ধরণের রান্না আমি এইভাবে করতে শিখেছি এইভাবে রান্না করতে আমার খুব ভালো লাগে যার জন্যে আমার রান্না করতে কোনো অসুবিধা হয় না আমি এইভাবেই রান্না করে যাই